শারীরিক ব্যায়ামগুলির মধ্যে একটি প্রধান জিনিস হল দৌড় দৌড়ের মাধ্যমে মানুষের শারীরিক গঠন বৃদ্ধি পায় মানুষের মানসিক বৃদ্ধি বৃদ্ধি পেয়ে থাকে সকালবেলা দৌড় তো খুবই ভালো এবং শীত শীত শীতকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল শরৎকাল বর্ষাকালে দৌড়ানো শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু বর্ষাকালে মাঠে দৌড়াতে পারে না আমি একটি দলের সঙ্গে দৌড়াতাম আমার দৌড়াতে খুবই ভালো লাগে সকালবেলা ওঠা ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের ছোলা থেকে শুরু করে বাদাম খেয়ে পুষ্টি জিনিসটা খেয়ে দৌড়াতে যাওয়া এবার দৌড় বলতে বিভিন্ন ধরনের দৌড় হয়ে থাকে শর্ট দৌড় হয়ে থাকে লং দৌড় হয়ে থাকে নর্ম্যাল জগিং টাইপ দৌড় হয়ে থাকে স্পিন হয়ে থাকে বিভিন্ন ধরনের দৌড় হয় তার মধ্যে আমি থাকি আমি করে থাকি জগিং রানিংটা জগিং রানিং আমি করতাম আমাদের দাদা বা বন্ধুবান্ধবদের সঙ্গে একটা গ্রুপের সাথে করতে খুবই ভালো লাগত প্রথম প্রথম একটু কষ্ট হতো কিন্তু দ্বিতীয় দিন থেকে বা কিছুদিন বা একমাস পর থেকে আমি যে পরিমাণ একমাস আগেই দৌড়াতাম কিন্তু একমাস পরেই দৌড়াচ্ছি সেটা একশো শতাংশ আলাদা ছিল দৌড় হল মানুষের শরীরের পক্ষে খুবই ভালো দৌড়ের মাধ্যমে শরীরের দেহের গঠন বৃদ্ধি পেয়ে থাকে চুস্তি এসে থাকে শরীরে মানুষের পুষ্টি বৃদ্ধি পেয়ে থাকে শরীরে মানসিক দিক থেকে সবল হয়ে থাকে শক্তিমান হয়ে থাকে শরীরের যে দেহের গঠন ভালো হয়ে থাকে এ এই বর্তমান জীবনে আমাদের দৌড় ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু দৌড়টা মানুষের শরীরের পক্ষে খুবই পুষ্টি খুবই ভালো জিনিস দৌড়ের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের মানে শরীরে ইয়ে করে থাকে দৌড়ের দৌড় করলে দৌড় কি না দৌড় বিভিন্ন ধরনের দৌড় হয়ে থাকে দৌড়ের এবার আমি আমার যেখানে মাঠে দৌড়াতাম সেটা খুবই ভালো মাঠ ছিল আমি রোজ দৌড়াতে যেতাম বন্ধুবান্ধবদের সঙ্গে দৌড়াতাম দৌড়ের দৌড় দৌড় দৌড় করার আগে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হয় যেমন স্ট্রেচিং করা হাড় ফাড় হাতের হাতের ভাঙন থেকে সবকিছু সবকিছু ছাড়ানো না ছাড়ালে কি হয় যেন শরীরের দৌড়ালাম দৌড়ের ফলে কি না হাতে পায়ে লেগে যাওয়ার ভয় থাকে সেইগুলো করে নিলাম এবার দৌড়ানোর পরে কি হয় যেন দৌড়ানোর পরে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হয় শট আপ আছে পুল আপ আছে চিলিং আছে স্কিপিং করা থেকে শুরু করে অনেক ধরনের ব্যায়াম হয়ে থাকে অনেক ধরনের ব্যায়াম হয়ে থাকে